আমাদের ছয়টি ঋতু আমাদের ছটি ঋতু আমরা উব্ দেখতে পাই সের মধ্যে হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত এবং বসন্ত তা শীতকালে আমরা বিভিন্ন ধরনের শীতের সবজি যেমন ফুলকপি বাঁধাকপি পালং এই সব স্ গাছ আমরা লাগিয়ে থাকি বা চাষ করে থাকি তখন যখন চাষ করি তখন দেখি সেই ও গাছগুলি যাতে কোনো রকমের পোকামাকড় যাতে তাদের সেই গাছগুলোকে ক্ষতি না করে দিতে পারে তার জন্যে বিব্ বিভিন্ন রকমের ওষুধ আমরা গাছের উপর দিয়ে থাকি ওষুধ মানে কীটনাশক ওষুধ যাতে খাবারের কোনো ক্ষতিও না হয় মানে সবজির কোনো ক্ষতিও না হয় আর ওই পোকামাকড়গুলি যাতে সবজিগুলোকে ক্ষতি না করে দেয় সেই ধরনের আমরা কীটনাশক পদার্থ দিয়ে থাকি এছাড়া বিভিন্ন ধরনের সার দিই যাতে গাছগুলি তাড়াতাড়ি ভা বেড়ে ওঠে এবং স্ ভালো ফসল ফলে এইভাবে শীতের ঋতুর শীতের ঋতুতে আমরা এই ফসলগুলো চাষ করে থাকি আর গ্রীষ্মকালে যেমন পটল ঝিঙে ঢ্যাঁড়স বিভিন্ন রকমের বরবটি বিভিন্ন রকমের গাছ বসিয়ে থাকি এবং সেই গাছগুলোও যাতে ভালো স্ ফ মানে সবজি ভালো ফসল আমরা পাই তার জন্য নিয়মিত জল দিই আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সার দিয়ে থাকি যাতে গাছগুলি ভালোভাবে বেড়ে ওঠে এবং ভালো ফসল ফলাতে পারি ফ্ আরও সেই ফসলগুলো যাতে পুষ্টিকর হয় সেই দিকেও আমরা নজর দিই তার জন্য বিভিন্ন ধরনের কীটনাশক পদার্থ মানে উ কীটনাশক ওষুধ দিয়ে থাকি যাতে কোনো পোকামাকড় সেই গাছগুলিকে ক্ষতি না করে দেয় এছাড়াও বিভিন্ন ধরনের ফুল চাষ করি ফুল চাষে যাতে ভালো ফুল হয় সেই ফুল ফুলগুলি যদি ফুলগুলো যাতে নষ্ট না হয় বিভিন্ন ধরনের স্প্রে দিয়ে থাকি যাতে কোনো কীটনাশক পদার্থ এসে ফুলগুলোর ক্ষতি না করে দেয় যেমন গর শীতকালে গাঁদা ফুলের চাষ হয় বা লিলি ফুলের চাষ হয় সেরকম গরমকালে আমাদের সূর্যমুখী ফুলের চাষ হয় সেই সূর্যমুখী ফুল দিয়ে বিভিন্ন ধরনের তেল তৈরি হয় তাই এইভাবে বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের আমরা সবজি বা ফুল চাষ করে থাকি এবং বিভিন্ন ধরনের কীটনাশক পদার্থ দিয়ে থাকি